আমি ধুবরি থেকে অযোধ্যা যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু অনেকক্ষণ থেকে অপেক্ষা করার পরও ক্যাবটি আসছে না তাই আমি ক্যাবটি ক্যানসেল করতে চাই